আমি একবার একদিন স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে একটা পাখি দেখতে পেয়েছিলাম ছাদের উপর বসে ছিল তখন সবাইকে ডাকলাম একটু নতুন পাখি দেখে সবাইকে বললাম ছোটো বাচ্চা পাখি ছিল উড়তে পারছিল না বেশি হালকা হালকা উড়ছিল হেঁটে হেঁটে যাচ্ছিল সবাই মিলে দেবো বলে চেষ্টা করলাম সিদ্ধান্ত নিলাম তখন পাখিটাকে ধরবার ধরার জন্য সিঁড়ি দিয়ে উঠছি সবাই বকা ফকা করছে যে না ধরবি না মিস আমায় বকাঝকা করছে দেখতে হবে না হয় থাক ছাদের উপরে আছে থাক পড়ে যাবে তোমরা ছোটো আছেো তোমরা পড়ে যাবে এরকম করছে আমি কী করলাম লুকিয়ে লুকিয়ে সবাই যখন চলে আসবে লুকিয়ে পাখিটাকে ওড়ানোর চেষ্টা করলাম আমি পাখিটাকে ধরবো তখন ওর মা চলে এসেছে ওর মা এসে বলছে ওর মা এসে দেখছে আমি পাখিটাকে ধরতে যাচ্ছি আমার দিকে ছুটে আসছে ডানা মেলে উড়ে আসছে আমি তো খুব ভয় পেয়ে গেছি তখন নেমে চলে এসছি আমার আরেকজন দেখে আমার সঙ্গে গেছে নিজে বলতে চল দুজনে ধরব বলে দুজনে গিয়ে ও একটা লাঠি নিয়ে হাতে মজা করে পাখিটাকে ধরে মজা করতে করতে নিচে নেমে আসছি আর স্কুলের যে স্যার ম্যাম থাকে যারা ক্লাস করাতে আসছেন ওনারা দেখে ফেলেছেন দেখে আমাদেরকে খুব বকাঝকা করেছিলেন হাত থেকে পাখিটা ছাড়িয়ে নিয়ে উড়িয়ে দিয়েছিল সেই জন্য আমার খুব কষ্ট হয়েছিলো পাখিটা কত কষ্ট করে ধরলাম পাখিটা ছেড়ে দিল আমিও তো ছেড়ে দিতে পারতাম ছেড়ে দিতাম একটু করতাম তারপর ছেড়ে দিতাম এদিনের কথা আমি ভুলব না সেদিন আমি কষ্ট পেয়েছিলাম পাখিটা আরেকদিন একটা পাখি ছোটো বাচ্চা পাখিটা ঠিক নামানোর জায়গা নেই ছোটো বাচ্চা পড়ে গেছে ওর থেকে নিচে পড়ে গেছে তবু বেঁচে আছে ছোট্ট বাচ্চা আমি কি করলাম বাড়ি নিয়ে এসে ওকে লালন পালন করব বলে নিয়েছি যে পাখিটাকে আমি লালন পালন করবো বড় করবো বড় করব বলে ওড়া শেখাচ্ছিলাম বড়ো হয়েছিল খাওয়া দাওয়া করছিল ওড়া শেখাচ্ছিলাম একদিন ওড়া শিখে পালিয়ে গেলো আর আসল না সে খুব কষ্ট পেয়েছিলাম যে আমি ছোটোর থেকে ওকে খাওয়ালাম দাওয়ালাম ওকে দেখাশোনা করতাম সবাই আমাকে বকাঝকা করতো ছেড়ে দে ছেড়ে দে আমি ওকে খেতে দিয়ে ওকে দিয়ে বড় করলাম ও চলে গেল এরকম একটা ভাবনা আমার মনের মধ্য আসল এই দিন থেকে আমি করতাম না মাথায় করতাম না ওদের দিকে বিশেষ করে পাখির দিকে আর আর একবার আমি একবার পেয়ারা গাছে উঠেছিলাম ছোটো গাছ সেই দিয়ে উঠে পেয়ারা পাড়ার চেষ্টা করছি আর একটা কাক যাকে আমার কাক বলি কাক আর টিয়া পাখি একসঙ্গে পেয়ারা খাচ্ছিল আর ওখানেই গিয়ে পেয়ারা পারছি আর একটা কাক এসে আমার মাথায় ঠোকর মারছে আমি হাত মারছি করছি কিছুতেই যাচ্ছে না কী করবো তখন একটা পেয়ারা গাছে শুকনো ডাল ছিল ভেঙে নিয়েই যখন ওকে খোঁচালাম তখন ও গেল তখন আমি নেমে চলে আসলাম তখন থেকে আমি যে গাছে পাখি বসে আছে তখন উঠতাম না